যখন বাইরের দেশ থেকে আমাদের দেশে মানুষ আসে তখন হয়তো ওনাদের খাওয়ার ওনাদের যাতায়াত সংখ্যা ওনাদের সমস্ত কিছুই আলাদা হয়ে যায় আমাদের দেশে আসার পর যেটা ওনাদের দেশে থাকে সেটা আমাদের দেশে থাকে না যেরকম ধরুন একটা

নারকেলের অয়েল ইউস করে সেরকম আমরা তো নারকেলের অয়েল ইউস করি না তাদের খাবার হলো যেরকম ওরা ওনারা রাই ভাত খায় না আমরা কিন্তু ভাত প্রচুর ভালোবাসি আমাদের যে রকম তিনবেলা ভাত চাই সে রকম ওনাদের হয়তো তিনবেলা ভাত খায় না ওনাদের প্রতিটা জিনিসই আবহাওয়া থেকে নিয়ে জল থেকে নিয়ে খাবার পর্যন্ত সমস্ত কিছু ওনাদের চেঞ্জ থাকে তো ওনাদের একটু অসুবিধা হয় আস্তে আস্তে যদি ওনারা কিছু মাস থেকে যায় আশা করি আমাদের বেঙ্গলের জিনিস পশ্চিমবঙ্গের জিনিস ওনাদেরকে এতোটাই ভালো লাগবে কী নিজেদের দেশের থেকেও সব থেকে বেশি ভালো লাগবে এইটুকু আমরা নিজেদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো কারণ আমাদের পশ্চিমবঙ্গর জিনিস প্রচন্ড ভালো যেই ন্যাচেরাল ভাবটা আছে আর কোনো দেশে বা আর কোনো শহরে এরকম ন্যাচেরাল ভাব পাওয়া যায় না